আমাদের বাড়িতে বিভিন্ন রকমের চাষ করা হয় যেমন ধান চাষ আমাদের এটা দৈনন্দিন জীবনের জন্য আমাদের ধান চাষ করতে হয় ধান কাজে লাগে সেটার চাষ করার জন্য প্রথমত গোবর সারটাকে ভালো করে পচিয়ে নিতে হয় দীর্ঘদিন রাখার পর সেটাকে পচিয়ে সেটাকে সার হিসাবে তৈরি করে রেখে দেওয়া হয় তারপর জমিটাকে ভালো করে পরিষ্কার করা হয় জমি পরিষ্কার করে জমিতে সেই সারটা নিয়ে গিয়ে ছড়িয়ে জমিটাকে তৈরি করা তারপর বীজ রোপণের জন্য ভালো কোয়ালিটির ধানের বীজ রোপণ করে তা তাতে ভালো ধরনের সার সালফার সার ইউরিয়া এগুলো দিয়ে ধানটাকে ভালোভাবে ফসল তৈরি করা জমি ভালো করে দেখাশোনা করা তাতে ধানটাও ভালো হয় তার পরে সাথে সাথে আমাদের বাগানের যে চাষটা হয় পালং শাক চাষ করা হয় কলমি শাক চাষ করা হয় যেগুলো চাষ সেগুলোতেও আমরা জৈবিক সার ব্যবহার করি সেই চাষগুলো সেই সারগুলো দিলে চাষ ভালো হয় ধান চাষও ভালো হয় এমনি সবজি চাষও ভালো হয় সে জন্য আমরা বাড়িতে জৈবিক সার গোবর সার ওটাকে প্রস্তুত করি সেটা দিয়ে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় ওই জন্য আমরা গোবর সারটাকে বেশি ব্যবহার করি এতে ফসল ভালো হয় ধানও ভালো হয় আর জমির চাষটাও ভালো হয় গাছের গাছপালাতে দিলে সেটাও সুরক্ষিত থাকে এ ভালোভাবে আমরা ফসল এর থেকে উৎপাদন করে পাই